হ্যাঁ আপনি আমাকে চিনবেন না আমি একজন যাত্রী বলছিলাম আর কি আসলে কি বল বলুন তো ট্রেন অবরোধের জন্য আমরা হচ্ছে কলকাতা পরিবহন করতাম দশ বারোজন এরকম একটা গ্রুপ মিলে আর ট্রেন অবরোধের জন্য না আমরা ট্রেনে করে যেতে পারছি না সেজন্য আমার হচ্ছে সি বাসে করে যাব সেজন্য সিট বুকিংয়ের জন্য ফোন করছিলাম আর কি আর কীরকম কী ফান্ড লাগবে বা ফেসিলিটি আছে আমাকে যদি একটু বলেন তো হ্যাঁ এরকম হ্যাঁ কলকাতা যাবো আচ্ছা কত কী আচ্ছা আচ্ছা আর আপনাদের কীরকম কী রেট আছে একটু যদি বলেন ও ও ও আর হুম হুম হ্যাঁ আচ্ছা সিটটা কোনও অসুবিধা নেই তাও আপনি একটু দেখবেন যদি জানলার ধারে হ্যাঁ হ্যাঁ অবশ্যই অবশ্যই হ্যাঁ আমি অনলাইনে পেমেন্ট করে দেব আচ্ছা সেটা জানালেও হবে কোনও অসুবিধা নেই আপনি তাই জানিয়ে দেবেন হুম হুম বুঝতে পারছি হ্যাঁ বুঝতে পারছি আচ্ছা তাই আপনি আপনি জানাবেন তাহলে কীরকম কী কবে ওকে ঠিক আছে হুম